রুবি মার্কেট থেকে বলছেন হ্যাঁ আমি একটু জামাকাপড়ের জন্য ফোন করেছি কেমন কেমন কী শাড়ি এসেছে তার জন্য ফোন করা শাড়ি কুর্তি

বাজেটগুলো একটু বলবেন আমাকে আচ্ছা ঠিক আছে সর্বনিম্ন ঠিক আছে আর লেহেঙ্গা লেহেঙ্গা হ্যাঁ হ্যাঁ না না আমি একটু ভালো ধরনের নিতে চাই তার থেকেও বেশি নিতে চাইছি হ্যাঁ কারণ লেহেঙ্গাটা একটু ভালোই নেব বিয়েতে না এই জন্য ভালো নেব হ্যাঁ এর জন্যেই তো আপনাদের মার্কেটে আগে ফোন করা হয়েছে হ্যাঁ এসে দেখবো কিন্তু বাজেটগুলো আপনাকে মানে কথা বলে নিয়েই একবারে যাব এরজন্যই ফোনটা করা আমরা শাড়ি শাড়ি নেব কুর্তি নেব এমনি চুড়িদার নেব আর লেহেঙ্গা নেব আরও ঘরে অনেকজনই আছে তাদের জন্য সবার জন্য ড্রেস পাঞ্জাবি তারপর প্যান্ট শার্ট সবই নিতে হবে সবার জন্য অনুষ্ঠান বলে কথা না হ্যাঁ সুতির শাড়ি সুতির শাড়ি থাকবে সিল্ক শাড়ি থাকবে বেনারসি ধরনের শাড়ি থাকবে তারপরে কাতান শাড়ি থাকবে জামদানি শাড়ি থাকবে সিল্ক তাও হ্যাঁ হ্যাঁ বিয়ের জন্য স্পেশালি একটু ভালো কুর্তি নর্মাল কুর্তি সবধরনের মিলিয়ে মিলিয়ে নেব তাহলে ওখানে গিয়ে দেখে সেরকম বানাতে দেবো আমার একটু দেরি আছে মানে দুদিনের মধ্যেই আমি যাব ওখানে আপনাদের মার্কেট হ্যাঁ হ্যাঁ এরজন্যই তো দুদিনের মধ্যেই যাব কারণ অনেক কিছুই কিনতে হবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেক কিছু জিনিস কেনার জন্য তো সময় তো নিতেই হবে আচ্ছা ঠিক